আমার প্রিয় শিল্পী গায়ক বা সঙ্গীত রচয়িতার নাম যদি বলতেই হয় আমি প্রিয় শিল্পী বা গায়িকা বা গায়কের ক্ষেত্রে বলি যে আমাদের জেনারেশনের পরের ধাপের জেনারেশনের প্রিয় গায়িকা হলেন শ্রেয়া বিশাল শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল যাঁকে আমরা মাঝে মাঝে ব্যঙ্গাত্মক সুরেও বলে থাকি শ্রেয়া বিশাল এই শ্রেয়া বিশাল নয় শ্রেয়া ঘোষাল হলেন আসল সঙ্গীত কলাকার তিনি তাঁর সঙ্গীতের মায়া দিয়ে আমাদের ভরিয়ে তুলেছেন এই জগৎ এবং তার মধ্যে যদি প্রথম সারিতে বলা যেতে পারে সে আমার আপনার সকলের জন্য প্রিয় কিশোর কুমার এই কিশোর কুমারের কণ্ঠের গান শুনে আমরা সত্যিই উদ্বুদ্ধ হয়েছি এবং সঙ্গীত রচয়িতার কথা বলতে গেলে নানা লোকের কথা উঠে আসবে আমি এনাদের মধ্যে কী পছন্দ করি সেটা হলো আমার ব্যক্তিগত মতামত তা হলো ওনাদের পার্সোনালিটি ওনাদের পার্সোনালিটি দেখলে আপনি ধরতেই পারবেন না ওনারা এত বড় গুণের একজন মাপকাঠির মানুষ ওনাদের মধ্যে কোনো অহংকার অহংবোধ ছিল না ওনারা সকলকে সমান চোখে দেখতেন আমাদের বলতে পারেন যে কীভাবে কী করলে কী করে ভালো হয় এবং সঙ্গীতের যে চর্চা বা সাধনা তা আমরা ওনাদের কাছ থেকেই জানতে পারি